হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি রসগোল্লা বিক্রেতা বলছি বলুন একটা আট টাকা আছে একটা দশ টাকা আছে একটা পনেরো টাকা আছে টেস্ট খুব সুন্দর হবে ভালোও হবে

না এখন আমি আর সেরকম পারি না কারণ হচ্ছে এখন আপনার হো দোকানের হচ্ছে ছানা হচ্ছে কমই আছে ছানা এখন পাওয়া যায় না সেইজন্যও এখন বিক্রেতা কমে গেছে বাট বিক্রিটা কমে গেছে হ্যাঁ অনেকটাই সমস্যা হয়ে যায় তা এখন ছানা তো খুবই কম আসে তবে আগে যেরকম কাজ কত্তাম আমরা সেরকম আর কাজ হয় না এখন এখন ওই খুবই কমের ওপর দিয়ে মেটানো হয় আর কি সব রকমের রসগোল্লা এখানে পাওয়া যায় আর কি হ্যাঁ বলুন কতো কতো পিস লাগবে হ্যাঁ তা কী কেরকম মানে পিস হিসেবে মানে কীরকম দামের ওপরে আপনি নেবেন সেটা বলুন আপনি সা আট টাকা করে নেন ওইটাই ভালো হবে পিসটাও ঠিক হবে না আপনি আট টাকার কমেই বলেছি আপনি আমি আপনি একটু চারিদিকে একটু শুনে দেখবেন আমাকে দোকানেই সব থেকে কম দিয়ে ভালো জিনিস বিক্রি করা হয় আপনার গঙ্গাপুরের রসগোল্লার নাম খুব ভালো